হ্যাঁ আমার যে স্কিল যে স্কিলে যে আমি ছবিগুলো তুলি সেগুলো তো অবশ্যই লোকদেরকে দেখানো উচিত তবে তো লোকেরা বুঝবে যে হ্যাঁ আমি ক্যামেরাম্যান ভালো তো আমি নিজের এই মানে নিজের যে ভালো ভালো ছবিগুলো যেগুলো আমি নিজের ক্যামেরাতে তুলেছি নিজের স্কিলে তো সেইগুলো আমি নিজের ফেসবুক ইনস্টাগ্রাম এসবে আমি পোস্ট করেছি লাইকও মেলা আসে কারণ লোকেরা দেখে যে ছবির কোয়ালিটি ভালো তো আর এরকম আরও আছে যেমন স্ন্যাপচ্যাট এতেও আমি নিজের ছবি ছেড়ে বসে আছি আর আরও মেলা জায়গা আছে যেখানে আমার ছবি আছে যেমন টুইটার ওতেও ছবি ছাড়া আছে আমার আর এর অভিজ্ঞতাটা বেশ ভালো যখন দেখি যে আমার ছবিগুলো ভাইরাল হচ্ছে তখন একটা ভালো ভালো ফিল আসে তো বেটার এই জিনিসটা আমার জন্য খুব ভালো যে অভিজ্ঞতাটাও আমাকে খুব ভালো লাগে ছবি ছাড়তে